আচ্ছা আমি বাঙালি রেস্তোরাঁতে কথা বলছি আমি কিছুক্ষণ আগে ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস আপনার দোকান থেকে আনিয়েছিলাম তো খাবারটা খোলার পর দেখছি খাবারটা মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে তো আপনারা অতি অবশ্যই এই এই জিনিসগুলোর দিকে একটু ভালো মতন খেয়াল রাখবেন